চিত্রায়িত ধর্মের গানের মধ্যে আমার বেশ ভালোই লাগে শ্যামা সংগীত করতে কৃষ্ণ ঠাকুরের গান করতে রামপ্রসাদের গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান কত রকম গান আছে ঠাকুরের গান গাইতেও ভালো লাগে অনেক ধরনের গানই হয় ঠাকুরের গান মানেই তো ভালো আমার খুব ভালোই লাগে গান করতে এমনি তারপরে শ্যামা সংগীত কত ভালো ভালো আমাদের শ্যামা সংগীত আছে রামপ্রাসদের দুর্গাপুজোর সময় কত ভালো ভালো গান বাজে কত ভালো ভালো গান হয় আমাদের সেসব গান গাইতেও খুব ভালো লাগে শুধু একা আমার বলে না প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই ঠাকুরের গান শুনলেই তো তখন গুনগুন করে গাইতে ইচ্ছা করে কিছু না কিছু গান যখন মনে শুনি তখন হয়তো টুকটুক করে গান গাইতে ইচ্ছা করে ছবি দেখলে অনেক রকম গান মনে পড়ে সেই সব গানওগুলোও গাইতে ইচ্ছা করে কত ভালো লাগে গান গাইতে এটা নিজের মন থেকে যেন গান চলে আসে তখন দেখলেই মনে হয় যে একটু গান করি একটু গান গাইলে মনটা হয়তো ভালো হবে তখন ভালোই লাগে বেশ গানগুলো করতে আমার তো এমনি খুব ভালো লাগে আমার গান হলেই বেশ ভালো লাগে গান করলে মনটা কত ভালো থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় মনটা খুব ফ্রেশ লাগে